আমার এলাকা থেকে একটা বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে এসছিলাম শাড়িটা খাদি শাড়ি তো শাড়িটা রঙটাও খুব সুন্দর আমাকে পরলেও খুব ভালো লাগে আমার ভীষণ প্রিয় শাড়িটা শাড়িটা যত্ অনেকবার পরেছি কোথাও গেলে আমি শাড়িটা পরি কিন্তু অনেকবার ধোয়ার পরেও শাড়ির রঙটা চটে যায় নি সে রকমই রঙটা আছে রঙটা কোনো ফ্যাকাসেও হয়ে যায় নি তো শাড়িটা আমি যখন পরি তখন সবাই আমাকে বলে খুব ভালো লাগে সুন্দর লাগে সেরকম আমার বন্ধুরা মানে আমার বান্ধবী যারা আছে তারাও বলে সেম শাড়ি তারাও নেবে এবং শাড়িটার দাম সেরকম বেশি নয় মোটামুটি ই ধ মোটামুটির মধ্যেই শাড়িটা ছিলো দামটা তো শাড়িটা খুবই ভালো শাড়ি ছিলো